আমার এমন একটি সময় সম্পর্কে মনে পড়ছে যখন আমি ভুল করেছিলাম যেমন আমি ছোট যখন ছোট ছিলাম তখন আমি মামাবাড়িতে গিয়েছিলাম তখন মামাবাড়ির মেঝেতে আমি দেখেছিলাম যে পাঁচশো টাকার একটি নোট পড়ে রয়েছে আমি নোটটি কুড়িয়ে নিয়ে কুড়িয়ে নিয়েছিলাম কিন্তু মামা দেখলাম খোঁজ করেনি তারপর আমি বিকালবেলা বাজারে গিয়ে সেই টাকাটা দিয়ে অনেক কিছু খেয়ে নিলাম কিন্তু যখন আমি বাড়ি মামাবাড়িতে ফিরে আসলাম তখন দেখলাম যে মামা টাকাটি খোঁজাখুঁজি করছে সবাই আমাকেও জিজ্ঞাসা করল আমি তখন লজ্জায় বলতে পারিনি তারপরে আমার মনে হল যে এটি আমার ভুল হয়েছে কারণ লোকের টাকা না বলে যদি পড়েও থাকে নিয়ে নেওয়া ঠিক নয় তাই আমি এটি ভেবে আমি নিজের বাড়িতে ফিরে এলাম এবং আমার কাছে পাঁচশো টাকার যে একটি আমার কাছে নোট ছিল সেটি আমি নিয়ে যেয়ে আবার মামাবাড়িতে কোথাও একটা রেখে দিলাম এবং খোঁজার ভান করে বললাম যে টাকাটা এখানেই পড়ে ছিল তারপর থেকে আমি আর কখনো লোকের টাকা যদি পড়েও থাকে তখন আমি না বলে নিই না এবং যদি কেউ খোঁজ করে আমি সঙ্গে সঙ্গেই তাকে টাকাটি দিয়ে দিই